আমি একটি ক্যাব বুক করতে চাই আমার বাবা মা কলকাতায় রয়েছে কলকাতা থেকে চন্দ্রকোনা টাউনে আসবে তো আসার জন্য কত টাকা লাগবে সেটা আমি জানতে চাই আর আমার যোগাযোগ নম্বর হল একাশি সাতষট্টি পঁয়তাল্লিশ বত্তিরিশ এগারো